হ্যাঁ আমার প্রিয় খাবারের ভ্লগ রয়েছে রুচিকার রান্নাঘর বলে একটা খাবারের ভ্লগ রয়েছে এবং সেটিতে সেটি দেখে এবং আমি প্রচণ্ড অনুপ্রাণিত হই এবং সেটি দেখেই আমি অনেক রান্না শিকেছি এবং তার প্রতিটি রেসিপিই খুব ভালো এবং আমার বাড়ির সবাইও সেই রেসিপিগুলো খেতে খুব ভালোবাসে এবং তাছাড়াও আমি প্রতিদিন জি বাংলায় রান্নাঘর দেখি রান্নাঘরেও সুদীপা যেই রান্নাগুলো দেখায় সেই রান্নাগুলো খুবই সুন্দর এবং প্রত্যেকটি রেসিপিই আমি প্রায় বানিয়ে দেখি এবং এটি আমার হবি এবং সব সময় ফাঁকা সময় আমি এটা করে থাকি এর ফলে আমার বর খেতে খুব ভালোবাসে এগুলো সেই জন্যে ওর খুব পছন্দ হয় আর তাছাড়া আমার বাচ্চারাও এই খাবারগুলি খেতে খুব পছন্দ করে খাবার নিয়ে ওরা বায়না করে না যখন আমি কিছু ওদের বানিয়ে দিই তার কারণ আমার প্রত্যেকটা রান্নাই ওদের খুব পছন্দের